শখ হিসাবে শুধু দৌড়ানোকে সেভাবেই অনুপ্রাণিত করেন অনেক ছোটবেলা থেকে আমি দৌড়োতাম ওই ওই পাঁচ ছয় বছর দৌড়াতাম প্রতিদিন সকালে উঠে দৌড় প্র্যাকটিস করতাম দৌড়ে আমি স্কুল থেকে আমি অনেক ধরনের প্রাইজ নিয়ে এসেছি পাড়ার প্রতিযোগিতায় অনেক প্রাইজ নিয়ে এসেছি ফার্স্ট হয়েছিলাম সেদিন বালতি পেয়েছিলাম হাই স্কুল স্কুলে দৌড়ে আমি ফার্স্ট হয়েছিলাম সেখানে সেখানে একটা মেডেল পেয়েছিলাম তার পরে আমাদের পাড়ায় বিস্কুট বিস্কুট দৌড়ে আমি আবার সেকেন্ড হয়েছিলাম আমি সেখানে এই আমি একটি বালতি পেয়েছিলাম দৌড়ালে দৌড়ালে শরীর সতেজ দৌড়ালে রাতে ঘুম অনেক ভালো হয় দৌড়া দৌড়ালে আমা গিয়ে শরীর থেকে দিয়ে যে ঘামটি বেরিয়ে যায় তার জন্য অনেকটি অনেকটা এনার্জি চলে যায় তার পরে রাত্রে ভারি ঘুমোতে পারি হুম থাকে এবং আমাদের দৌড় আমাদের শরীর শরীর খাবার হজমে অনেক সাহায্য করে